পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবার সামগ্রিক অবস্থা খুবই ভালো সরকারি নানা উদ্যাগে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক নামে একটি মন্ত্রকের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের দায়িত্ব পালন করে আমি আমার এলাকার হাসপাতাল ও ক্লিনিকগুলিকে গুগল ম্যাপের মানচিত্রে দেখে থাকি